বাঙালির ভারতের চলচ্চিত্র এবং সংগীত সম্পর্কে আমি খুব ভালো মনে করি আমি আমি সিনেমা হচ্ছে সাউথ সিনেমা সাউথ সাউথ মুভি দেখি সাউথ মুভি এবং সিরিজ দেখি আমার প্রিয় অভিনেতা অ অভিনেতা হল হচ্ছে এ ইয়াশ ইয়াশ অভি অভিনেত্রী হল ওই অভিনেত্রী হল সুরিন্দ্রি শেট্টি কোন গানগুলি হল সবচেয়ে বেশি উপভোগ করেন কে জি এফ টু আমার সাথে হচ্ছে আপনার প্রিয় গায়ক সম্পর্কে কিছু বলুন আমার প্রিয় গায়ক হল আমার প্রিয় গায়ক অরিজিৎ সিং তিনি হচ্ছেন প্রথম প্রথম তিনি প্রথম প্রথম রোড সাইড রোড সাইড রোড সাইড গান করতেন গান করে করে গান করে ঘুরতেন তার উপর তা তাখে তারপর ওনাকে বলিউডের সপো সমস্ত গানে চান্স সমস্ত গান সমস্ত গান করার জন্য ওনাকে চান্স দেওয়া হলো তারপর সমস্ত গান সমস্ত গান করার জন্য চান্স দেওয়া হল হচ্ছে বর্তমান তার এখন এক একটা টিকিট বর্তমান তার এখন এক একটা গানের টিকিট হচ্ছে আট থেকে ন আট থেকে ন লাখ টাকা করে অনেক টাকা টিকিট তেনার আমি ওনার গান শুনতে খুবই পছন্দ করি খুবই একদম খুব খুব পপুলার উনি একটি খুব একটি পপুলার উনি খুব সাধারণ যা সাধারণ জীবনযাপন পছন্দ করেন কোনরকম কোনো হচ্ছে বিলাসিতা নেই সাধা খুবই সাধারণ জীবনযাপন করেন উনি যেমন ধরুন কোনো কোনো গান বা অত দামী দামী কাপড় জামা কোনো কিছু ব্যবহার করেন না কোনো দামী দামী কোনো অ্যাড কোনো কিছুকে খান না এটাই ওনার পক্ষে আমার বলা এটাই আমি বিবেচনা করে বললাম